হ্যালো কে বলছেন বলুন হ্যাঁ আমার তো খুব ভালোই লেগেছে আপনাদের রেস্টুরেন্টের নাম শুনেই তো আমি গেছি আমার বান্ধবীদের নিয়ে গেছলাম তাদেরও খুব ভালো লেগেছে আপনাদের যে ব্যবস্থা খুব সুন্দর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর এবং ঘরে এ সি লাগানো আছে কোনো অসুবিধা হবে না ওয়াইফাই আছে ইন্টারনেটেরও কোনো অসুবিধা হয় না খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো চেয়ার টেবিল জল টল ব্যবস্থাও খুব ভালো আর কারও কিছু হলে অসুবিধা হলে আপনাদের গাড়িও আছে গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় সে সে সব দিকেও অসুবিধা নেই সমস্তটাই খুব ভালো তো বান্ধবীরা তারাও অনেককে বলেছে তাদেরও খুব ভালো লেগেছে তারাও যেতে চাইছে দেখি আবার কবে যাওয়া যায় একদিন ঠিক করব ঠিক করে আবার যাব আমার মা সেবারে গিয়েছিল তারও খুব ভালো লেগেছে সে এসে আমার মামীকেও বলল যে ওইখানের রেস্টুরেন্ট খুব ভালো খাবারের কোয়ালিটিটা খুব সুন্দর মানে ওই খাবার খেলে কারও শরীর খারাপ কি কিছু কোনো কিছুই হবে না বেশি রিচও নয় হুম ঠিক আছে হ্যাঁ অবশ্যই বলব হ্যাঁ হ্যাঁ ওদের খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সে সব তো আছেই হ্যাঁ বলেছে ওরাও যাবে হ্যাঁ সেটা করলে তো আরও খুব ভালো হয়

হ্যাঁ অবশ্যই যাব হুম আপনাদেরকেও থ্যাংক ইউ রাখছি